আমার কাছে যে জিন্স প্যান্টটি আমি কিনেছিলাম সেটি যথেষ্ট ভালো এবং আরামদায়ক এটি একটি টেচেবেল যেটি আমার উঠতে বসতে বা খুব সুবিধা সাপেক্ষ যথেষ্ট টেচেবেল এবং এটি যথেষ্ট গুণগতমানও ভালো এটির কাজও খুব ভালো কজের করা রয়েছে এবং এটির রঙও ধোবার পলে রঙও উঠছে না যথেষ্ট ভালো এবং এটি দেখতেও খুব সুন্দর এটি একটি খুব ভালো জিনিস বা ভালো ব্যবহার করার বস্তু ভালো পোশাক